আমার জেলার প্রিয় কমিউনিটি অনুষ্ঠান বর্ণনা করতে বললে আমি বসন্ত পঞ্চমীর কথাই বলব কারণ বসন্ত পঞ্চমী আমাদের একটা বিশাল অনুষ্ঠান এ ছোটোর থেকে বড় পর্যন্ত সবাই এই উন্মাদনায় মেতে থাকে সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দেওয়া হলুদ শাড়ি পরে বা পোশাক পরে হ পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে একেবারে সন্ধ্যেবেলা পযন্ত সেই সন্ধ্যা আরতি করে সব বাড়ি ফেরে বিভিন্ন অনুষ্ঠান যেমন সকালবেলা পঞ্চমীতে শ্রীপঞ্চমীতে আগে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর প্রসাদ খাওয়া তার পরে দুপুরের খাওয়া দাওয়াও হয় অনেক জায়গায় এবং তার পরে সন্ধ্যারতি সেরে সবাই আমরা বাড়ি ফিরি